কে বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি এই সারটারই ব্যবসা করি হ্যাঁ আমার কাছে ইউরিয়া জৈব সার কেঁচো সার ধরনেরই সার আছে প্রায় আপনার কোনটা লাগবে হ্যাঁ সব আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ ওর তো এক কেজির একটা প্যাকেট আছে আর পাঁচশো গ্রামের একটা প্যাকেট আছে পাঁচশো গ্রামের প্যাকেটটার দাম মনে হয় একশো দশ টাকা না পনেরো টাকা আর এক কেজির প্যাকেটটার দাম তিনশো টাকা পঁচিশ কিলোর বস্তা তো এখনো তাহলে আসেনি ওটা আসলে আমি আপনাকে বলে দেবো হ্যাঁ হ্যাঁ আগের তুলনায় অনেক দাম বেড়ে গেছে এখন চারশো টাকা বস্তাও বেড়ে গেছে হ্যাঁ সেটাই না তেমন সারগুলো তেমন সারগুলো প্রয়োগ করলে মাটির উর্বরতাটাও বেড়ে যাচ্ছে আর গাছে যে সমস্ত পতঙ্গগুলো ঢুকতো না যে গাছের ক্ষতি করে দিত সেগুলো এখন লাগবে না বলছে হ্যাঁ না না এটা সরকারই নির্ধারিত করছে আর দেখুন আগে যেই সার যেমন আপনি যদি তিন বছর আগেকার ইউরিয়ার কথা বলেন সেই ইউরিয়াতে অত ভালো ফসল হতো না কিন্তু এখন যে সমস্ত ইউরিয়া নতুন বেরিয়েছে তার মধ্যে কী ফসলটা আপনার খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে আর খুব ভালো হবে ফসলটা

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

প্রতি বিঘাতে পাঁচ দশ কেজি ছড়িয়ে দিলেই হয়ে যাবে এবার দেখুন মাটির উর্বরতা যদি খুবই কম থাকে তাহলে হয়তো আরেকটু বেশি ছড়াতে হতে পারে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি দোকানে আসুন না এসে কত কী লাগবে আপনি বলে দিয়ে যান দাম একটু কমিয়ে করে দেবো হ্যাঁ দোকান হ্যাঁ দোকানেই আসুন তারপরেই বাদবাকি কথা হবে ওখানে

হ্যাঁ সবসময় খোলা আছে হ্যাঁ কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে